হ্যাঁ হ্যাঁ হ্যালো বলুন কী বলছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ এটাই তো ফুলের দোকান আপনি সে এই অঞ্চলের মধ্যে সেরা ফুলের দোকানে ফোন করেছেন বলুন আপনার কি লাগবে হ্যাঁ হ্যাঁ এই অঞ্চল হ্যাঁ বলুন কিরকম কী লাগবে চেনে রজনরীগন্ধার চেন আছে গাঁদা ফুলের চেন আছে আরও নানান ধরনের ফুলের চেন আছে বলুন আপনার কী লাগবে বেশি নিলে আপনাকে কম দামেই দিয়ে দেব কারণ সেরা অঞ্চলের এই গোটা অঞ্চলের মধ্যে সেরা দোকানদারকে আপনি ফোন করেছেন তো মোটামুটি পঞ্চাশ ষাট টাকা করে পড়বে গাঁদা ফুলটা একটু শীতকাল পেরিয়ে গিয়েছে তাই জন্য একটু দামটা বেশি পড়বে মোটামুটি আশি নব্বই টাকা ধরুন এক একটি চেনের আরও নানান রকম ধরনের ফুল আছে বিদেশি ফুল আছে গোলাপ ফুল আছে আপনার কি কাজে লাগবে আপনি বলুন ও তাহলে আপনি গা গাঁদা ফুলটাই নিয়ে নিন না বেশি করে নিয়ে নিন আপনাকে অনেক কম দামে আমি দিয়ে দেবো বেশ আপনার কতো লাগবে বলুন আমি গাঁদা ফুলটাই রেডি করছি বেশ আপনাকে তাহলে দুঝুড়ি দিয়ে দিচ্ছি গাঁদা ফুল তো আর গোলাপ ফুল নেবেন নাাকি দেওয়ার জন্যে আর জ জবা ফুলও নিয়ে নিন তাহলে একদম কম দামে দিয়ে দেবো ঠিক আছে মোটামুটি তাহলে আপনার দুঝুড়ি গাঁদা দিয়ে দিচ্ছি গাঁদার চেন আর মোটামুটি কু কুড়ি পঁচিশটা রজনীগন্ধা চেন দিয়ে দিচ্ছি হ্যাঁ আসলে আমার দোকানে মালটাই তো আসল ভালো এই অঞ্চলের মধ্যে বাকি দোকানগুলোর মধ্যে এত ভালো ফুল নেইকো এবং দামেও কম বেশ ঠিক আছে তাহলে আপনাকে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ বেশ হ্যাঁ রাখছি